হ্যালো অমিত স্যার কেমন হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ বলছি ভালো আছেন তো হ্যাঁ সবদিকে একই অবস্থা দাদা এখানেও সব একইরকম রাজনৈতিক সমস্যা চলছে এটাই তো তবুও এই জঞ্জালের মধ্যেও পদ্মফুল যাতে ফোটানো যায় সেই চেষ্টাই করছি

ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়াটা ঠিক নয় হাল এখনো ধরে আছি আগামীকাল ধরেও থাকবো যতদিন আছে শিক্ষাব্যবস্থাটা নড়িয়ে দিয়েছে গো এই সব কিছু গ্রামের মধ্যে একটা স্কুলে ভেবেছিলাম এইখানকার স্কুল ভালো করে তৈরি করব ছাত্রছাত্রীদের মানুষ করব কিন্তু গ্রামের মানুষ সরকারি স্কুলে ছেলেদেরকে পড়াতেই চায় না ভিতরে এইখানে দলীয় নেতারা তাদের নিজেস্ব প্রাইভেট স্কুল খুলে রেখে দিয়েছে নার্সারির নামে জানি না তবে যতদিন আছি যতদিন মানুষ গড়ার কাজটা চালিয়ে যাবো দশজন দশজনকেও তো তৈরি করে যেতে হবে যারা পরবর্তী প্রজন্মে এই শিক্ষাব্যবস্থা সমাজব্যবস্থা ধরে রাখতে পারে এ ভাবেই চলছে দেখা যাক এই সমাজ ভিত্তিকে বাসযোগ্য করে তুলতে পারি নাকি আচ্ছা ঠিক আছে বুঝলে রাখলাম এখন পরে আবার কথা হবে